হ্যালো হ্যাঁ ডেলিভারি বয় বলছেন তো আমি কিছুক্ষণ আগে অর্ডার করেছিলাম পাস্তা মোমো পিৎজা তো আমি জানি সেটা চলে আসবে ঠিক টাইমে তো আমি তার সাথে কিছু মিষ্টি জাতীয় খাবারও যোগ করতে চাই যেমন আইসক্রিম আর হালুয়া তো আপনি একটু দেখবেন যেমন ওই অর্ডারটার সাথে আমার আর মিষ্টি জাতীয় আইসক্রিম আর হালুয়াটাও চলে আসে তো কারণ আমার তখন এটা মনে পড়েনি তো এখন মনে পড়লো সেই জন্য আমি বলছি তো এটা একটু যোগ করে দিলে খুব ভালো হতো আর এখানে কী কী পাওয়া যায় মিষ্টি জাতীয় দ্রব্য সেটাও যদি বলতেন তাহলে আমি আরও কিছু যোগ করতাম তো আমার তো মিষ্টি জাতীয় খাবার তো বাচ্চারা খেতে ভালোবাসে তো সেক্ষেত্রে আর কী কী পাওয়া যায় সেটা তো আমি জানি না সেটা যদি আপনি বলতেন তাহলে আমি সেইভাবে অর্ডার দিতাম এখন আপাতত আপনি আমাকে আইসক্রিম হালুয়া মোমো পিৎজা এগুলো পাঠাবেন ঠিক আছে